কোভিড উনিশ মহাবারী একটি ভয়ঙ্কর রোগ ছিল সেই রোগে জনজীবন সব ছিন্ন হয়ে গেছিলো অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলো আমাদের এলাকায় বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো স্কুল বন্ধ হয়ে গিয়েছিলো কলেজ বন্ধ হয়ে গিয়েছিলো টিউশন বন্ধ হয়ে গিয়েছিলো সব বন্ধ হয়ে গিয়েছিলো এমনকি দোকানপাতিও বন্ধ হয়ে গিয়েছিলো মানুষের সংখ্যা কমেই গেছিলো একদম রাস্তাঘাটে বিভিন্ন পর্যটক কেন্দ্র দার্জিলিং দীঘা ফাঁকা হয়ে গেছিলো পর্যটক আসেন নি নৌকো বোট সব দাঁড়িয়েছিলো বিভিন্ন দোকান ফটোগ্রাফার সব কত হয়ে গিয়েছিল পচুর ক্ষতি হয়েছিলো মানুষ আসে না জিনিসপত্র কিনে না সেখানে অর্থনীতি কমে গিয়েছিলো কোভিড উনিস অনেক দিন ছিলো সবাই মাক্স সানিটাইজার যেভাবে যেরকম সেফটি বেল্ট ব্যবহার করে বাড়িতে সবাই বসেছিলো সে সেই সময় লকডাউন হওয়ার কারণে বাস চলাচল বন্ধ ছিলো পর্যটকরাও আসতে পারে নি হ্যাঁ কোভিড উনিস মহামারী খুব প্রভাব ফেলেছিলো পর্যটক নিয়ে